হ্যালো আপনি গ্যাসের অফিস থেকে বলছেন আমি যে গ্যাসটা বুক করে এলাম গ্যাসটার ব্যাপারটা কি জানতে পারব আমি তো নানান কাজে ব্যস্ত ছিলাম বলে সেই খেয়াল ছিল না আমার তো গ্যাসটা ফুুরিয়ে গিয়েছে গ্যাসটার তো খুব প্রয়োজন আমি গ্যাসটা কবে পাচ্ছি যাব আপনি বলুন তাহলে আমি যাব কবে যাব সেদিন গিয়ে তাহলে আমি হ্যাঁ বলুন কী বার যেতে হবে বলুন আচ্ছা ঠিক আছে